কৃষকরা প্রধান ফসল পেতে পছন্দ করে যেমন গম আখরোট আখ শাকসবজি ইত্যাদি ভুট্টা জব যেগুলো আর্থিক দিক থেকে খুব কম খরচের মাধ্যমেই চাষ করা যায় এবং খুব খুব যে খুব উন্নত থেকে উন্নততর লাভ সেখান থেকে আশা করা যায় সেই সমস্ত প্রধান প্রধান কিছু চাষ ফসলরা এব চাষিরা সেই সব ফসল চাষ করতে পছন্দ করেন এবং গম অর্থাৎ গম থেকে আমাদের হয় রুটি ছাতু এই যাবতীয় জিনিস এবং গম শুধুও বিক্রি করা যায় সেখান থেকে অনেকটা আর্থিক উন্নতি ঘটে থাকে এবং আখ আখ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বললেই চলে কারণ আখের রস খেতে মানুষ খুবই পছন্দ করে এবং আখ থেকে চিনি গুঁড় এইসব যাবতীয় জিনিস উৎপন্ন হয় এবং শাকসবজি যেটা মানুষের রোজকার অর্থাৎ প্রতিদিনের প্রতিটা মুহূর্তের দরকার বলতে গেলে তো মানুষ শাকসবজি আ মাংসও খায় কিন্তু পাশাপাশি শাকসবজি শাকসবজিটা বেশি খায় কিন্তু মানে হেলদি ব্যাপারটা শাকসবজির মধ্যে বেশি থাকে এবং প্রোটিন গুনাগুন ক্যালসিয়াম উন্নত মানের আরো কার্বোহাইড্রেট এগুলো থাকে শাকসবজিতে যেগুলো শাকসবজি যেই সেই যেইসব শাকসব শাকসবজিগুলো খেলে মানুষ অনেকটা হেলদি ভাব হেলদি হতে পারে এবং হেলদি ভাব করতে পারে এবং কিছুটা নিজেদেরকে ফিট কর ফিট করে তুলতে পারে সেই সমস্ত শাকসবজির দ্বারা তাই জন্য শাকসবজি চাষে অনেকটা উন্নতি লাভ করেছে এবং চাষিরা আরও গম আখ আখরোট ভুট্টা যব শাকসবজি এসবের দিকে ঝুঁকিপূর্ণর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এবং চাষেতে উন্নতি লাভ করছে এবং খুব ভালোরকম লাভ সাধন করছে এবং খুব উন্নতমানের অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকছে তাই জন্য কিষকরা এরকম প্রধান ফসল পেতে চেষ্টা করছে এবং এইসব ফসল চাষ করা শুরু করে দিয়েছে যেমন আখ শাকসবজি গম ভুট্টা